আমার সিদ্ধান্ত হলো এই যে আমি কিছু হাতের কাজ জানি সেই হাতের কাজ হল কোনো মাটির কলসির ওপর চারিদিকটাই কোনো কাগজের রঙিন মানে রং দিয়ে কাগজ মানে ফুল এঁকে সে হাড়িটাকে সুন্দরভাবে তৈরি করা এবং কোনো ছোটো ছোটো প্রদর্শনী দেখেছি ছোট ছোট কুলোর মধ্যে কোন কীটপতঙ্গ মানে যেমন প্রজাপতি প্রজাপতি এঁকে তুলি দিয়ে এঁকে সেই কুলোটাকে সুন্দর করে সাজানো আরো নানারকম অনেক কারুকরি আছে সেইসব আমি ছবি এঁকে বা কাগজের ফুল তৈরি করে নানা রকম ফুল গোলাপ ফুল আরো অনেক কিছু ফুল আছে এইসব ফুল মানে তৈরি করে আমি কোনো প্রদর্শনীতে এটা পাঠিয়ে দিই সেই প্রদর্শনী দেখে মানে কার কিরকম হয়েছে সেই হিসাবে নম্বর দেওয়া হয়